আমাদের বাংলা ভাষা নিয়ে আম বাঙালিরা অনেক গর্ববোধ করে বাংলা ভাষাকে নিয়ে অনেক বিজ্ঞানী রিসার্চ করেছে এবং বাংলা ভাষায় যেমন অনেক লোকগীত আছে যেই লোকগীত অনেক বিদেশিরাও শোনেন এবং বিদেশিরাও চেষ্টা করেন বাংলা ভাষায় গান করবে এই লোকগীত বা ফোক গান যেগুলো অনেক অনেক ভালো এবং আমাদের কাছে মনে হয় প্রত্যেকটা বাংলা ভাষা প্রত্যেকটা বাংলা গান প্রত্যেকটা বাংলা কথা আমাদের কাছে খুবই আকর্ষণীয় বাংলা ভাষায় একেকটা শব্দ এমন আছে যেই শব্দগুলো উচ্চারণ করতে অনেক কঠিন কিন্তু অনেক সহজ তার মানে বাংলা ভাষা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি এবং বাংলা ভাষা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস বিদ্যাসাগর বিদ্যাসাগর আমাদের বাংলা ভাষার এক বাংলা বই রচনা করেছিলেন বর্ণপরিচয় সেই বাংলা বই আমরা নিয়ে অনেক গর্ববোধ করি এই বাংলা ভাষাকে নিয়ে বাংলা ভাষা তার জন্য আমার কাছে অনেক আকর্ষণীয়